হ্যাঁ আমি ছবি তোলার জন্য অনেক জায়গা ভ্রমণ করেছি কিন্তু আমাকে আরও অনেক অনেক জায়গা ভ্রমণ করতে হবে আমি ছবি তোলার জন্য গড় মান্দারণ মেদিনীপুর আরামবাগ মায়াপুর বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানে গিয়ে সেখানকার মানুষজন প্রাকৃতিক পরিবেশ পাহাড় পর্বত নদী খাল বিল পশু পাখি বিভিন্ন জিনিস ক্যামেরায় প্রতিবন্দী করেছি এবং আমাকে খুবই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশের ছবি তুলতে আর আমি ভারতের বিভিন্ন জায়গা যেমন জম্মু কাশ্মীর ও নানা দর্শনীয় স্থান আমি পরিদর্শন করতে চাই